আমাদের এখানে বর্তমানে পরিস্থিতিতে আরো বেশি লোকের কাছে বিজ্ঞাপন দেওয়ার এবং পৌঁছানোর কিছু উপায় থাকে যেমন কেউ যদি কোনও মানুষ নতুন মোবাইল দোকান খোলেন তাহলে সেটা সে হেডিংয়ে বিজ্ঞাপনটি সে দেন যাতে সবাই বার্তা তাদের কাছে পৌঁছে যায় যে উনি একটি নতুন মোবাইল দোকান খুলেছেন বা আমি যদি আজকে একটা শাড়ির দোকান খুলি একটা যদি শাড়ির দোকান খুলে বসি সেটিও সব মানুষদের কাছে একটা বিজ্ঞাপনের মাধ্যমে চলে যায় সেখানে তারা যেয়ে সবাই জানতে পারে যে ও উনি একটি শাড়ির দোকান খুলেছেন ওনার কাছে ওই শাড়িটি নেওয়া ভালো সেই রকম সেই বিজ্ঞাপনগুলির মাধ্যমে যদি একটা যদি আমরা সব মানুষের মধ্যে পাঠাই তাহলে তাদের কোনও অসুবিধা হবে না সেই ক্ষেত্রে আমরা দেখেছি ছোটোবেলা থেকে আজ আমরা বড়ো হয়েছি আমরা ছোটোবেলা থেকে দেখি রাস্তাতে গাড়ি নিয়ে তারা মাইকে হেঁকে হেঁকে তারা যাচ্ছে তারা বিজ্ঞাপনটি বার্তাটি ওই সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সে কারণে তারা জানতে পাচ্ছে ওখানে ওই দোকানটি হবে এখানে এই দোকানটি হবে এই রকম বিজ্ঞাপনগুলি ছোটোখাটো যদি আমরা পেয়ে থাকি তাহলে আমাদের কোনও অসুবিধা হয় না তাহলে আমরা ভাবে জানতে পারি যে ওখানে ওই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে ওই দোকানটি ভালো তাহলে আমরা ওই দোকানে যেয়ে ওই জিনিসপত্রগুলো নিতে পারবো নিলে তা হতে আমাদের সুবিধা হবে এই বিজ্ঞাপন